ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে যে এতটা কঠিন কারণ এই যে ছবিগুলো তোলা হয় না এগুলো ধরুন বিভিন্ন ড্রোনের সাহায্যে তোলা হয় বা ক্যামেরাম্যানরাও যায় ঠিক আছে যেগুলো সামান্য মানে বিভিন্ন যে অভয়ারণ্য বা ছোটখাটো অনেকটা সেফটি থাকে অনেকটা সুরক্ষা থাকে সেরকম জায়গায় ছবি টবি তোলা যায় কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমরা দেখি মোবাইলে টিভিতে সেগুলো খুবই রিস্কি হয়ে যায় খুব খতরনাক যদি হয়ে যায় তো আমরা ডেঞ্জার পরিস্থিতির মধ্যে চলে যাই

তুলি ছবি ধরুন বিভিন্ন পশু পাখি প্রাণী বিভিন্ন রকম একটু যেটা বিস্ময়কর যে জিনিসগুলো আর কি সেইগুলো তখন এইভাবেই দেখাতে হয় এবং সেইগুলো খুব একটা আলাদা রকম মানে কী বলব অনুভূতি আসে ওগুলো